পশ্চিমবঙ্গের লোকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপন করে যেমন কলকাতার দিকে দুর্গা পুজো বা কালী পুজো বিভিন্ন রকম পুজোতে গণেশ পুজোতে বিভিন্ন রকম বড়ো বড়ো অনুষ্ঠান হয় সেখানে বড়ো বড়ো নৃত্যশিল্পীদের ডাকা হয় অনুষ্ঠানে নাচ করে তারা এবং রবীন্দ্র সংগীতের নাচ করে রবীন্দ্র সংগীতের গান করে আবৃতি করে তো এইগুলো বিভিন্ন ধরণের অনুষ্ঠান বিনোদনমূলক অনুষ্ঠান হয় যেগুলো মানুষ দেখে এবং প্রচুর মানুষ একত্রিত হয়ে সেগুলো উপভোগ করে এবং গ্রামে গ্রামেও হয় গ্রামে গ্রামে অনেক পুজোর মাধ্যমে অনেক অনুষ্ঠান হয় সেখানে দু তিন দিন চার দিন ধরেও অনুষ্ঠান হয় যেমন বাসন্তী পুজো তারপরে জগদ্ধাত্রী পুজো গণেশ পুজো এগুলোতে বড়ো অনুষ্ঠান হয় সেখানেও অর্কেস্ট্রা আনা হয় নাচের নৃত্যশিল্পী আনা হয় তারপরে নাট্যকার আনা হয় তারপরে বাউল গান আনা হয় এগুলোর মাধ্যমে মানুষ বিভিন্ন রকম বিনোদনমূলক কার্যকলাপ করে তাছাড়া আমাদের অনেক ধরণের সিনেমা হলও আছে যেখানে আমাদের সিনেমাগুলো চলে ভালো ভালো সিনেমা সেখানেও অনেক মানুষ সিনেমা দেখতে যায়